সাংস্কৃতিক ভেদাভেদ মেটাতে নাচের গুরুত্ব সবথেকে বেশি যদি আমরা কোনো নাচের প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারি তাহলে সেখানে সব জায়গায় সমস্ত জাতি সমস্ত ধর্ম সমস্ত ভাষার মানুষকে কিন্তু একমাত্র একটা মঞ্চে একত্রিত করা যেতে পারে সেটা হল নাচ নাচ যদি কোনো প্রোগ্রামের হিসাবে অ্যারেঞ্জ করা বা পরিকল্পনা করা যায় তাহলে আমরা শুধু আঞ্চলিক কেন ভাষার বিভেদটাকেও মিটিয়ে দিতে পারি সাংস্কৃতিক কেন ধর্মের বিভেদও মেটাতে পারি সেই ধর্মের ভেদ ভাষার ভেদ আঞ্চলিক ভেদাভেদ যদি মেটানোর ক্ষমতা রাখে তার মধ্যে একটা অন্যতম মঞ্চ হলো নাচ নাচ আমাদের জাতিকে একত্রিত করতে পারে নাচ আমাদের মধ্যে একাগ্রতা বাড়াতে পারে নাচ আমাদের মধ্যে ঐক্যতা বাড়াতে পারে কারণ একটা গ্রুপ ডান্সের প্রোগ্রাম বা গ্রুপ নৃত্য পরিবেশন যদি আমরা করি সেখানে বয়স ম্যাটার করবে না জাতি ম্যাটার করবে না বিভিন্ন বয়স এবং জাতির মানুষ একত্রিতভাবে একটা মঞ্চে কাজ করতে পারবে এবং আনন্দের সাথে